শারীরিক ব্যায়াম এবং যোগব্যায়ামের মধ্যে পার্থক্য আছে কারণ শারীরিক ব্যায়ামটা বলতে আমরা বুঝি আমরা বয়স্করা কিংবা আমরা যারা একটু বড় হয়েছি তাদের ক্ষেত্রে শারীরিক ব্যায়ামটা বলতে বোঝায় আমাদের যদি পায়ের তলা ভীষণভাবে ব্যথা করে গোড়ালি বা কোমর যদি যন্ত্রণা করে বা হাঁটু যদি ব্যথা করে সেক্ষেত্রে আমাদের কিন্তু সেই শারীরিক ব্যায়ামটা কিন্তু আলাদা আমরা সেটা কিন্তু বসে বসে করি না আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা পা কি কোমরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করি আবার ওদিকে ঘোরাই আবার সেদিকে ঘোরাই এভাবে কিন্তু আমরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে শারীরিক ব্যায়ামটা করি আর যোগব্যায়াম বলতে বোঝায় আমাদেরকে বসে বসে করা বাচ্চা থেকে বয়স্করা সবাই কিন্তু করতে পারেন এই যোগব্যায়ামটা যোগব্যায়ামটা প্রথমে আমি আসন পেতে নিলাম আসন পেতে আমি ব্যায়ামটা একে একে করে আগে সূর্য প্রণাম করলাম সূর্য প্রণাম করে আমি কটা শরীরের ব্রিঙ্ঘ করে প্রথমে হাতের তারপরে গলার ঘাড় ঘোরালাম তারপরে কোমরটা বসে বসে ঘোরালাম তারপরে পা ঘোরালাম ছোট থেকে বয়স্করা সবাই এই যোগব্যায়ামটা করা যায় তাই আমি সকালবেলা উঠেই বারান্দাতে চলে যেতাম যারা বয়স্করা আছে ওনাদেরকেও নিয়ে যেতাম বারান্দাতে তাদেরকে বলতাম যে তোমরা ওই ব্যায়ামটা করো এটা শারীরিক ব্যায়াম এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করো এটা করলে তোমাদের শরীরে অনেক আরাম পাওয়া যায় আর যোগব্যায়ামটা করলাম যাদের শরীর স্বাস্থ্য একটু মোটা সোটা তাদেরকে বললাম যে তোমরা এই যোগব্যায়ামটা করো এই যোগব্যায়ামটা করলে তোমাদের শরীর কিন্তু বেশ ভালো থাকলে অতটা কিন্তু পেটমোটা হবে না ভুটকা লাগবে না তাই তাদেরকে একটু ছোটা দৌড়া করতে বললাম একটু তাদেরকে এই ব্যায়ামটা তাদেরকে আমি করতে বললাম